মাছ ধরার সাথে সম্পর্কিত কিছু পরিবেশগত বা সংরক্ষণের সমস্যা যেগুলো আছে সেগুলি আমার মনে হয় যে জলের মধ্যে আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিক ফেলি এবং সেই প্লাস্টিকগুলোর মধ্যে মাঝে মধ্যে মাছেরা ঢুকে পড়ে মাছেরা আটকে যায় এবং তারপরে মাছেরা সেখান থেকে অক্সিজেন নিতে পারে না মাছেরা বেরোতে পারে না আর তারপরে মাছেরা আস্তে আস্তে মারা যায় এরপরে মাছেরা বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক রকমের মাছ তাছাড়া এই যে জেলেরা যখন নদীতে বা সমুদ্রে মাছ ধরতে চায় তখন তারা যে ছোটো ছোটো মাছগুলো ধরে আনে এর ফলে মাছ বড়ো হতে পারে না মাছেরা ডিম পারে না ডিম পারতে পারে না বাচ্চা হয় না মাছের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না এটাও একটা সমস্যা তাছাড়া প্রচুর পরিমাণে গরম থেকে আমাদের পরিবেশ পরিবেশ বা জল গরম হয়ে যাচ্ছে উষ্ণ হয়ে উঠছে মাছেদের অনেক সমস্যা হচ্ছে মাছেরা জলের মধ্যে থাকতে পারছে না তাছাড়া এই রিসেন্ট একটা ঘটনা শুনলাম যেটা হলো একটা ত মাছ মারা গেছে তো তার পেট কেটে দেখা গেছে প্রচুর পরিমাণে প্লাস্টিক আছে তার পেটের মধ্যে তো সেটাই প্লাস্টিক যদি না ফেলা যায় জলের মধ্যে আর এই সাম্প্রতিক বছরগুলিতে দূষণের কারণে অনেক পরিবর্তন দেখছি যেটা প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তাহলে দূষণ হবে না চারদিক গরম কম থাকবে মাছেরাও অনেক ভালো থাকবে আর তারা ভালোভাবে অক্সিজেন নিতে পারবে